পশ্চিমবঙ্গের ব্যবসার প্রধান সুযোগগুলি হল যে পশ্চিমবঙ্গ এক সবদিক দিয়ে গুরুত্বপূর্ণ এখানে নানান জায়গা আছে ঘোরার জন্য সেখানে পর্যটকরা আসে এই পর্যটকদের খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন হোটেল সেখানে বানানো হয় এই ব্যবসায়ীরা বুদ্ধি করে এই নানান ঘোরার জায়গায় সেই হোটেল বানায় সেখানে এসে পর্যটকরা খাওয়া দাওয়া বা থাকা কিছু সম্পন্ন নিজেদের কাজ সম্পন্ন করে তারপর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ব্যবসার প্রধান সুযোগ হল যে ব্যবসা করার জন্য এখানে ব্যাঙ্ক থেকে লোনও দেওয়া হয় ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয় তারপর ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা খোলে কেন এখানে নানান ধরনের ব্যবসা করা যেতে পারে এখানে পশ্চিমবঙ্গে সবথেকে বড় ব্যবসা কেন্দ্রিক শহর হল কলকাতা এখানে নানা বড় ধরনের জাহাজ আসে বাইরে থেকে আমদানি রপ্তানি করে তারপর সবচেয়ে বড় হল এখানে দার্জিলিং দুর্গাপুর মতন জায়গা আছে এখানে টি চা দার্জিলিংয়ের চা আমদানি রপ্তানিও হয় এ জন্য পশ্চিমবঙ্গে ব্যবসার সুযোগ সুবিধা অনেক বেশি